হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাওড়া এটা হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা আমাদের এখানে তো অ্যাভেলেবল আছে কিন্তু আপনি কি পাইকারি হিসাবে কিনতে চান বা খুচরো কিনতে চান মানে আপনি অনুষ্ঠান মানে তো বুঝতে তাহলে আপনি অবশ্যই বেশি বেশিই নেবেন আচ্ছা আচ্ছা

হ্যাঁ সে তো অবশ্যই দেখুন তাও তো আমাদের একটা ফিক্সড রেট থাকে পাইকারি মানে আমরা তো অবশ্যই কী কম নেব বা আপনাকে যতটা দেবো তার ওপরে তো একটা কম এ আসবেই কিন্তু মোটামুটি যে দাম আছে তার থেকে কিছুটা তো কম আমি করবই বা কমে পাবেন এ সেটা বলতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো অবশ্যই এখান থেকে আমার ফ্রেশ মালই আছে সেটা অবশ্যই পাবেন কিন্তু এখন রাস্তায় যেতে বা সেতে যদি কোনো একটু সমস্যা হতে পারে সেটাতে আমার কোনো দায়ভার থাকবে না আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে ফ্রেশ মাল দেওয়ার ফ্রেশ মাল পাঠাব সেটা আমি পুরোপুরি চেষ্টা করব যে ভালো মালটাকেই দেবো কারণ দেখুন আমারও তো ব্যবসা করতে হয় আমি নিশ্চয়ই চাইব না যে পরে আমার বা কোনো কমপ্লেন আসুক বা কোনো খারাপ এ এটা হোক আমি তো চাইব না সেটা হ্যাঁ হ্যাঁ তাহলে আ আমার সাথে একটু কনট্যাক্ট করে নেবেন আপনি অবশ্যই হ্যাঁ হ্যাঁ